হ্যালো তুমি কি নাসিমা গাজি বলছো আমি ওই স্বপ্না দাস মানে ডাক্তার বলছি নার্স বলছি বলছি কি আপনার যে আপনি আপনি আমার কাছে বুক যন্ত্রণার জন্য আমার কাছে এসেছিলেন তা ওষুধ দিয়েছি কমে নি আপনার বুক যন্ত্রণাটা সত্যিই একদমই কমছে না তবে আমার একটা মানে বন্ধুর মানে বন্ধু আছে ওই ইস্কু ওই নালাগোলা হসপিটালের ডাক্তার তা তুমি নালাগোলা হসপিটালটা খুবই ভালো তুমি ওখানে যেতে পারো ঠিক আছে ওই যে কোনো এক দিন সময় করে গেলেই হবে তুমি শুধু যাওয়ার আগে আমার কাছে একটু ফোন করে দিলে আমি আমার বন্ধুকে বলবো যে এরকম আমার পেশেন্ট যাচ্ছে নাসিমা গাজি বলে দিলে তা সুবিধা হবে আর আমি আর আমি কী বলছি যে আমি যে ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো তুমি এখন খাবে ঠিক আছে হা কমছে না তা কী হয়ে তাও খেতে হবে মানে যত দিন না নালাগোলা হসপিটালে যাচ্ছো তত দিন খাবে এবার ওখানে গেলেও ওখানে যে ওষুধ দেবে সেখানকার ওষুধ খাবে কিন্তু এখন আমি যে ওষুধ দিয়েছি সেই ওষুধটাই খেতে হবে বুঝলে ঠিক আছে আর এখন কিন্তু খাবে ঠিক আছে খাওয়া যেন না বন্ধ করে দিও না বুক যন্ত্রণা কমছে না বলে তুমি এই সপ্তাহর ভিতরেই আসবে ঠিক আছে নালাগোলা হসপিটালে যাবে আচ্ছা তবে রাখছি আমার অন্য পেশেন্ট ফোন করেছে ঠিক আছে